হ্যাঁ আমি দেখছি বিভিন্ন ধরনের ট্র্যাক্টার ব্র্যান্ডেড ট্র্যাক্টারগুলি যেমন মহেন্দ্র এবং সোনালিকা ওই ট্র্যাক্টারগুলি এমনই কার্যকর যে মাটি খুঁড়ে খুঁড়ে ঢেলা মাটিও একবারেই নরম করে দেয় এবং ওর এতো ক্ষমতা ওই ট্র্যাক্টারগুলো যেন বলাই যায় না ওই ট্র্যাক্টারগুলো এতো আমাদের দেশের ঐতিহ্য যে আগে তো মানুষ ট্র্যাক্টার কি জানতই না মানুষকে কী করতে হতো কোদাল দিয়ে মাটি চ চটিয়ে চটিয়ে চাষ করতে হতো কিন্তু এখন এতো ওই ব্র্যান্ডের ট্র্যাক্টারগুলির ক্ষমতা যে এক মন্তরে এসে একটা জমিকে একবারে মসৃণ করে দিচ্ছে ধুলোর মতোন দিয়ে ওতে কী হচ্ছে চাষাবাদ ভালো হচ্ছে মানুষ একটু বেশি পরিমাণে ফসলও পাচ্ছে যাতে মানুষের কৃষি উৎপন্ন ফসল ভালো হচ্ছে এবং বিক্রি করে মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে আগে তো ছিল না ওই সকল ব্র্যান্ডেড ট্র্যাক্টার আগে মানুষকে লাঙ্গলের সাহায্যে গো লাঙ্গল গরু দিয়ে মাটিতে চাষ করতে হতো তাতে অনেক সময় লাগত মানুষের পরিশ্রমও বহু হতো কিন্তু এখন ঐতিহ্যগত পদ্ধতিটা পুরোই ভিন্ন এবং আলাদা মানুষকে বদলে দিয়েছে আধুনিক যন্ত্র সভ্যতা